যখন আমি নতুন কিছু রান্না বানাতে চাই বা নতুন কিছু বানাতে চাই আমি এমনিতেও ইউটিউব ঘাঁটি ইউটিউবে অনেক কিছু কিছু বানানোর তরকীব দেখা থাকে তরকীব দেওয়া থাকে অনেক লোকে আছে যারা রাঁধুনিরা আছে ওরা খুব ভালো ভালো নতুন নতুন ধরণের খাবার বানাতে পারে ওই পুরনো জিনিস নিয়েই ভাবো আমি মাংসর কিছু বানাচ্ছি তো মাংসরই ডিফ্রেন্ট জিনিস নিয়ে কিছু রাঁধুনিরা কিছু ভালো বানিয়ে দেয় ওটা আমি দেখে সাজেস্ট করি আর ওটা আমি দেখি নিজেও ওটা বানানোর জন্যে তাহলে কি আমি ওটা দিয়ে বুঝতে পাই হাতে ফোন রেখে আমি দেখতে দেখতে বানাই তাহলে কি ওটা ভালোও হয় আর খুব ভালো খেতেও হয় কোনো অসুবিধা হয় না